সাপের কামড় বা পোকা মাকড়ের কামড়ের মতো প্রাণীর কামড় থেকে নিরাপদ থাকার কিছু উপায় আমি বলবো সাপের কামড় হলো খুব ডেঞ্জারাস একটা কামড় কারণ সাপের কামড়ের ফলে আমাদের ইন্ডিয়ায় অনেক মানুষ মারা যায় আর পুরো পৃথিবীতে কয়েক লাখ লাখ মানুষ সাপের কামড়ে মারা যায় তাই সাপের কামড় থেকে আমাদের বাঁচতে হলে যখন আমরা কোনো রাস্তা ঘাটে যাবো বা কোনো জঙ্গলে যাবো যেখানেই যাবো সব সময় আমাদের হাতে একটা টর্চ নিয়ে যেতে হবে রাতে আর দিনের বেলায় গেলে আমাদের হাতে একটা লাঠি নিয়ে যেতে হবে যখন জঙ্গলে আমরা যাবো তার কারণ হলো আর সাপ তো আমাদের ওপর অ্যাটাক করতে পারে কিন্তু আমাদের সেভের জন্য আমরাও তো সাপকে অ্যাটাক করতে পারি কিছু করার নেই আমাদের বাঁচতে হলে আমাদেরকে অ্যাটাক করতেই হবে আর সাপের কামড়ে সর্বপ্রথম আমাদেরকে হসপিটালে যেতে হবে সেইটা বিষহীন সাপ হোক বা বিষধর সাপ হোক আমাদের হসপিটালে গেলে একটা অ্যান্টি ভেনম দেবে সে অ্যান্টি ভেনম নিতে হবে নাহলে আমাদের শরীরের অনেক রোগ হতে পারে যেমন পা ফুলে যাওয়া বমি বমি ভাব আরো নানা রকম রোগ হতে পারে আমাদের শরীরে তাই সাপের কামড় থেকে বাঁচতে হলে আমাদের সব রকম উপায় নিতে হবে আর সাপ কামড়ালে আমাদের সর্বপ্রথম হসপিটালে যেতে হবে নাহলে অনেক প্রব্লেম হবে আর পোকা মাকড়ের হাত থেকে বাঁচতে রাতে বিশেষ করে রাতে যখন আমরা মশারি টানিয়ে না শুই তখন আমাদের আশেপাশে অনেক পোকা মাকড় ঘুরে বেরায় সেটা হয়তো আমাদের গায়ে কামড়েও দিতে পারে হ্যাঁ আমাদের অনেক ক্ষতিও হতে পারে তাই রাতে যখন শোবে তখন মশারি টানিয়ে শোয়াটা সব থেকে ভালো বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যখন অনেক ঘরে ছোটো ছোটো বাচ্চারা থাকে তাদের যেন মশারি টানিয়ে দেওয়া হয় তাহলে আর পোকা মাকড় কামড়াতে পারবে না আর কিছু কিছু প্রাণী আছে তাদের থেকেও আমাদের নিরাপদ থাকতে হবে তাদের কামড়ের থেকেও যেমন কুকুর বিড়াল আরো নানা রকম বিষধর প্রাণী আছে তাদের থেকেও আমাদের নিরাপদে থাকতে হবে কুকুরকে বেশি গায়ে হাত দেওয়াটা হবে না উচিত না আর বিড়ালকেও বেশি গায়ে হাত দেওয়াটা উচিত না কারণ ওরা যখন তখন ওরা কামড়ে দিতে পারে তাই তাদের থেকেও আমাদের একটু নিরাপদ দূরত্বে থাকাটা উচিত